হ্যাঁ এটা কি উবার যাত্রী বহন যাত্রী পরিবহণ সংস্থা বলছি আমার একটা ট্যুরে যাওয়ার ছিল পরিবারের সাথে আমরা আমি চন্দ্রকোণা থেকে দীঘা ভ্রমণ করতে চাই পরিবারের সদস্য নিয়ে পরিবারের সদস্য নিয়ে পরিবারের টোটাল আটজন থাকবে এবং আপনাকে নিয়ে নজন ঠিক আছে উনত্রিশ তারিখ যাব উনত্রিশ তারিখ যাব উনত্রিশ তারিখ হ্যাঁ হ্যাঁ পড়ুক না হ্যাঁ আমি যেতে চাই হ্যাঁ রাইডটা বুক করবেন কিন্তু তার আগে আপনার কাছে কিছু পরামর্শ নেওয়ার আছে যে যে জায়গাটা কীরকম হবে গেলে কী কী দেখতে পাব আনন্দ পাব কি পাব না আচ্ছা যেতে চান বলতে তাও পরিবার নিয়ে যাবো বুঝতে পারছেন তো পরিবার ভালো পরিবারে ভালোমন্দ একটু ব্যাপার আছে ওই কে সেখানে জিনিসপত্রের দাম কীরকম কী আছে ও আর আমরা তো ওখানে থাকবো দুদিন এবার সেখানে হ্যাঁ বলুন হোটেলে হোটেলে কেমন কী দাম আছে সেসব যদি বলতেন আচ্ছা টোটাল আটজনের জন্য কত টাকা পড়তে পারে দুদিন হ্যাঁ হ্যাঁ হোটেলটাও তাহলে বুক করে দিতাম

আচ্ছা হোটেলে পাঁচ হাজার আর গাড়িভাড়া পাঁচ হাজার ও গাড়িভাড়া আট হাজার টাকা হ্যাঁ হোটেলে কী কী সুবিধা পাব সেইগুলো একটু দেখে বলুন না না আমি অফিসে আমার আপনাদের অফিস থেকে তো আমাদের বাড়ির দূরত্ব অনেক দূর না যেতে পারবো না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি সময় সময় পেলে যাব হ্যাঁ ঠিক আছে